হুম বাইক ট্রিপে তো অনেক গিয়েছিই আর অনেক জায়গা যাওয়াও হয় বাইকে টাইম বের করতে হয় সব সমময় কাজ করতে হয় তো কাজ করার ফলে টাইম বের করতে হয় মাসে চার পাঁচ দিন বের করতে হয় মাসের মধ্যে বা এক মাসে করে চারবার যাওয়া হয় ট্রিপে যে কোনো জায়গায় ট্রিপে বন্ধু বন্ধুদের বন্ধুধের য যাওয়া হয় তার আগে তো প্ল্যান করে রাখা হয় হ্যাঁ আমার এই ডেটে ডেটে প্ল্যানে প্ল্যানে যাবো এই এখানে যাবো ওখানে ঘুরতে যাবো ওখানে ঘুরতে যাবো তার আগে প্রস্তুতি নেওয়া হয় সময় বের করা যায় মাসে একবার করে কাজের ফাঁকে রবিবার বা কোনো ছুটি একদিন করে বের করে বাইকে করে চলে গেলাম ট্রিপে চলে গেলাম কারে চলে গেলাম কোনো সমস্যা হয় না আর রাইডে যেতে গেলে বেশি টাকা খরচা হয় তেল তেল কিনতে হয় তেলের যা দাম এখন তাও কী করবো চালাতে হবে বাইক বন্ধুদের সঙ্গেকে নিয়ে যেতে হয় রাইডার রাইড করতে হয় বাইকে এখন গের করলেই টাকা শুধু খরচা এটা করো ওটা করো ওদিকে দেখলে হবে না এনজয় করতে হবে রাইড করতে হবে রাইড করলে খুব মজা একটা পরিকল্পনা আছে বাইরের থেকে যাওয়া লাদাখ টাদাখ যাওয়ার পরিকল্পনা আছে দেখি যেতে পারি কি না টাকা পয়সা এক জায়গা করে যেতে হবে লাদাখ টাদাখ যেতে হবে বিশাল আনন্দ বিশাল এনজয় করা যাবে রাইড করার সময় পরিকল্পনা আছে একটা ট্রিপে যাওয়ার জন্য বাস্ততার মধ্যে কাজের মধ্যে বা কাজ করার সময় পর পর ওটো মাথায় রাখতে হবে মাঝে মধ্যে এই টাইমটা যেতে হবে গিয়ে কাজ করতে হবে টাইড যেতে হবে বন্ধুর সায়কেও নিয়ে যায় বন্ধু বন্ধুর সাথে আমি যাই আমি নিয়ে যাই রাইটে আর বাড়ির ধারে এখান থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার যাওয়া হয় ডেলি যাওয়া হয় ডেলি বা আপ ডাউন করা হয় তিরিশ চল্লিশ কিলোমিটার ওর কোন সময় না দূরে যখন যায় মাসে চারবার বা দুবার যাওয়া হয় রাইটে এর দূরে দূরে গেলাম ভালো রাস্তাটা আছে যাওয়ার কোনো অসুবিধা হয় না বাইক কোনো সমস্যা হয় না খুব ভালোভাবে যাই আর বিশেষ করে বাইক চালানোর সময় হেলমেট পরতে হয় মাথায় হেলমেটবিহীন রাস্তায় বেরোনো যাবে না নিজের সেফটি গার্ড গার্ড পরতে হবে অনেক কিছু করতে হবে তারপরে বাইকে বেরোতে হবে হুড পরতে হবে ঠিকঠাক ড্রেস ট্রেস না পরে বাইকে রাইড করা যায় না নর্মালি তিরিশ চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার ঠিক আছে হেলমেট পরে চলে গেলাম কিন্তু বাইরে রাইডে গেলে বন্ধুর সাথে অনেক কিছু সেফটিতে যেতে হয় পরিকল্পনা আছে একটু দূরে যাওয়ার জন্য দেখছি কী করা যায় যাওয়া পরিকল্পনা আছে সবাই মিলে যাব যতই ব্যস্ত থাকে না কেন ঘোরার শ শখটাই আলাদা ঘুরতে হয় না করলে হয় না